চার এক দুহাজার তেইশ একত্রিশ দশ ঊনিশশো নিরানব্বই ছাব্বিশ এগারো দুহাজার আঠারো ঊনত্রিশ বারো দুহাজার বাইশ একত্রিশ এগারো দুহাজার সতেরো